বই মেয়েদের সব সময়ই হাতের কাছে থাকেই ঘুমাতে গেলেও গল্পের বই লাগে বাসে ট্রেনে যখনই অবসর টাইম পাবে মানুষ বই পড়তে থাকে আমি সেই রকম একটি বঙ্কিমচন্দ্রের লেখা দেবী চৌধুরানী উপন্যাস পড়েছিলাম সেই উপন্যাস সত্যিই আমার ব্যক্তিগত জীবন মন সব নাড়িয়ে দিয়েছে সেখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি জানতে পেরেছি মেয়েদের সাহসিকতা কাকে বলে মেয়েরা পরিশ্রম করলে কী হতে পারে মেয়েরা ভয়কে জয় করতে পারে প্রত্যেকটি মেয়ের কিন্তু এক এক দিন এক একটা গল্পের বই পড়ে ঘুমালে কিন্তু তার মনের দিক থেকেও অনেক সে শান্তি পায় কারণ সকালে সকালে উঠেই মানুষের কাজকর্ম সারা দিন রান্না বান্না খাওয়া দাওয়া প্রত্যেকটি সময় তারা জর্জরিয়ে যায় তাদের হাতে কোনো অবসর টাইমই থাকে নি তাই ঘুমানোর আগে মানে ঘুমানোর আগে যদি একটা গল্পের বই একটা পেজ পড়তে পারে তাহলে কিন্তু মনের দিক থেকে অনেক শান্তি যে আজকে আমি এই বইটা পড়লাম আমি বঙ্কিমচন্দ্রের লেখা কয়েকটা উপন্যাসই পড়েছি দেবী চৌধুরানী কপালকুণ্ডলা কৃষ্ণকান্তের উইল কমলাকান্তের দপ্তর তার মধ্যে আমার সব থেকে যেটা ভালো লেগেছে দেবী চৌধুরানী দেবী চৌধুরানী প্রত্যেকটি মেয়েকে সাহস জোগাবে যে দেবী চৌধুরানীর লড়াই তার জীবনে কী করে সে একদম একদম একটা সদ্যজাত ফুল ছোট্টো বালিকা থেকে ডাকাত রানী দেবী চৌধুরানীর সৃষ্টি হলো ডাকাত রানীর কী তার পরিক্রমা প্রফুল্ল থেকে সে দেবী চৌধুরানী তৈরি হলো সেইটা কিন্তু প্রত্যেকটি মেয়েরই টনক নড়িয়ে দেয় আমি কিন্তু বই যেমন পড়ি গল্পের বই তেমনি সেই গল্পের বইয়েরও সব কিছুই আমার বাড়ির বাবা মা তার সাথে আলোচনা করতাম আমার ঠাকুমাকে গল্পের বই পড়ে শোনাতাম ঠাকুমা বলতো যে একটা গল্পের বল আমি আমার বইয়ের গল্পের প্রসঙ্গে ঠাকুমাকে পড়ে শোনাতাম এখন সেরকম বিয়ে হয়ে গেছে আমার মেয়েদেরকে আমি আমার গল্প বলে শোনাই আমার ছোটো মেয়েকে প্রতিদিন ঘুমানোর সময় আমার মেয়েকে গল্প বলতে হয় আমি প্রত্যেকটা বইয়ের একটা করে গল্প বলতে থাকি যেখানে আমার মেয়ের ঘুম আপ দেখি চলে আসে গল্প বইয়ে আসে প্রত্যেক দিন ঘুমানোর আগে আগেই আমাকে বলে মা একটা গল্প বলো আমি সেখানেই তো রীতিমতো গল্প বলি আর আমার সে বই পড়েই সে গল্পে সঞ্চয় করা যেহেতু আমি গল্প বই পড়তে ভালোবাসি তাই কোনো মেলায় কোনো বই দোকানে গেলে ভালো গল্পের বই পেলে ভালো উপন্যাস পেলে আমি কিনে নিই